হ্যালো হ্যাঁ দাদা মা তারা ট্রাভেল এজেন্সি বলছেন হ্যাঁ আমার নাম সৌমেন ব্যানার্জি বলছি আপনার এই মনসুনে কোথাও যাচ্ছেন নাকি ট্যুরে ফুরে

আচ্ছা আচ্ছা সেটা কোন জায়গায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা কবে নাগাদ ঠিক করেছেন ডেটটা মানে ডেটটা এখনোও ঠিক করেননি আচ্ছা আচ্ছাএই মাসের পনেরো তারিখ হুম হুম তো আপনার কী রকম কী পড়বে পার হেড আচ্ছা আচ্ছা আচ্ছা বাচ্চাদের ন হাজার লাগবে নাকি আচ্ছা আচ্ছা আচ্ছা

হুম আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তিন দিন চার এই না চার রাত তিন দিন বললেন নাকি তিন রাত চার দিন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ থ্রি নাইট ফোর ডে আচ্ছা আচ্ছা আচ্ছা হুমহুম আচ্ছা আচ্ছা আচ্ছা তো আপনারা খাওয়া দাওয়া ক টাইম দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা রাখছি তাহলে যাওয়ার থাকলে পরে আবার কল করে নেব আপনাকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ